হ্যালো হ্যাঁ বলছি দিদি আপনার স্টুডিও রয়েছে তো ফটো তোলা হয় সেখানে হ্যাঁ আমাকে একজন নাম্বারটা দিলো আসলে আমার খুব এমার্জেন্সি দরকার পড়েছে মানে পাসপোর্ট সাইজ ফটো লাগবে তা তো আমি আমাকে যে নাম্বারটা দিলো বোল আপনার কথা বললো যে এ আপনি ফটো তোলেন আর হচ্ছে আপনার স্টুডিওতে আপ বাড়িতে রয়েছে সব সময় আচ্ছা সব সময় কি খোলা থাকে হ্যাঁ তো আমি তাহলে বিকেল চারটার সময় যাবো আর তাহলে আমার দরকার আর কি সেজন্য বলছি যে তাহলে আমি দশ দশ পিস আমি পাসপোর্ট সাইজ ফোটো তুলবো বের করে সামনা সামনি বের করানো যাবে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ সেটা ঠিক আছে বলছি সাথে সাথে পেয়ে যাবো তো তাই বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে তাই হবে আর কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে রেখে দিচ্ছি রাখছি